কে বলছিস হ্যাঁ বল কেমন আছিস ভাই পরীক্ষা খুব ভালো হয়েছে এই তো ডিগ্রি নিয়ে আমি হাটগোবিন্দ কলেজ করে ভর্তি হব ভাবছি দেখি নম্বরটা কেমনি হয় সেই হিসাবে এখন তো হাটগোবিন্দপুরে দেখছি ওখানে ভালো হয় হাটগোবিন্দপুরের তোদের ওখানে কি কি আছে স্কলারশিপ পাওয়া যাবে কি থেকে আর ওখানে স্কলারশিপ ও তা ওটা কোথায় ওটা কোথায় তুই যাবি ওখানে গিয়ে ওখানে গিয়ে থাকবি নাকি সারাদিন না হোটেলে ভাড়া থাকবি হোস্টেলে কে কে যাবি তুই একা নাকি কে কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরাও যাবে নম্বরটা দেখ কেমন পাস তারপরে না বলছি নম্বরটা আগে পা তবে না দেখবি কেমন কোন কলেজ যাচ্ছিস না যাচ্ছিস আমি তো ভালো লিখেছি কম করে চারশোর উপরে নম্বর পাব নম্বরটা মেলাব যদি সবার ভালো হয় তাহলে তুই যে কলেজটা বললি সেটাতেই হয়ে যাব আরে ওসব বাদ দে কেমন আছিস তুই আমি তো ভালো আছি পরীক্ষা ভালো হয়েছে আর তোদের ঘরে সবাই কেমন আছে না না ঠিক হয়ে গেছে পড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ এ শোন যদি তোর রেজাল্টটা আমাকে বলিস ঠিক আছে আর প্রিয়াংশুর রেজাল্টটাও আমায় বলিস তাহলে যদি হয় তাহলে আমরা একসাথেই থাকবো রেজাল্টের উপর ভিত্তি করে হয় ভাই যদি রেজাল্ট ভালো হয় তো যাব কেদারনাথ আর যদি খারাপ হয় তাহলে ঘর দিয়ে বার করে দেবে চ তাহলে যাবার আগে একটু ভালো করে মজা করে নিই আর তোর ভাই কেমন আছে তোর ভাই যাবে নাকি হুম দেখ তোদের তুই তো কিন্তু টেনে ভালো রেজাল্ট করিস নি তুই ভালো করে পরীক্ষাটা দিয়েছিস তো তাহলে ভালো করে রেজাল্টটা হলে আমি আর তুই সবাই একসাথে থাকবো সব বিষয়ে আমি কম করে পৌনে পাঁচশোর উপরে প্রায় চারশো আশি নব্বইএর কাছাকাছি সব সাবজেক্টে ওই তো এইটটি নাইনের কাছাকাছি নাইনটির উপরে দিয়েছি ও সবথেকে ভালো কোন সাবজেক্টে পাবি তো তুই আর্টস নিয়ে পড়ছিস না ওই জন্য বললাম টেনে ভালো করে পড় আমি তো এখন দেখি আমাদের রেজাল্টটা কি হয় আমি তো হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে তোর আশি নিরানব্বই আটানব্বই হয়ে যাবে সবথেকে ভালো পাবো ভূগোলে করে ভাই সবথেকে ভালো নম্বর পাবো ভূগোলে দেখবি কারণ ভূগোলে সব একেবারে লিখে এসেছি মিলিয়ে দেখি সবই ঠিক টিচারটা ছিল হ্যাঁ ঘুরতে ঘুরতে আসতে আমাকে একবার ফোন করিস হ্যাঁ ঠিক আছে রাখছি ভাই